আমি ফটোগ্রাফির সক্রিয়তা এবং সামাজিক পরিবর্তনের একটি ক্রম হিসাবে ব্যবহার করতে পারি আমাকে মনে হয় কারণ ফটোগ্রাফিই হল আমাদের জীবনের একটি সুসুন্দর একটি ঐতিহাসিকের এর এবং অতীতের একটি উদাহরণ কারণ আমরা যখন আমাদের প্রাচীন লোকেরা ফটো টটো ছিল না কিছু ফটোগ্রাফি ছিল না তাই আমরা অতীত কে অতো ভালো ভালোভাবে কল্পনা করতে পারি না শুধু শুনেই আমরা কল্পনা করতে পারি কিন্তু তাকে দেখে কখনও কল্পনা করতে পারি না কিন্তু বর্তমান যুগে আধুনিক পর্যায় হিসাবে এ ভারত এবং প্রযুক্তি হিসাবে ফটোগ্রাফি বলে একটি ই জিনিস বের করেছেন তাতে আমরা সুনির্দিষ্টভাবে ফটো তুলে অতীতের এবং আমাদের বর্তমানের ফটোগুলো ও ভবিষ্যতে মানুষগুলোকে দেখাতে পারি যে আমাদের অতীত এইরকম ছিল তারপর তারা কীভাবে প্রযুক্তি করে তুললো সেইভাবে যখন এখন আমরা ফটো তুলতে লে তুলে রাখলাম আমাদের রাস্তা ঘাটগুলোকে আমাদের প্রাচীন জন জন জঙ্গল বনগুলোকে এইগুলো কিন্তু আধুনিক কালে এর জন্য ও বনগুলিকে যখন দেখাবো তখন দেখাতে পারবো আমরা ভবিষ্যৎ কালের মানুষদেরকে যে এইগুলো আগে এ জন জঙ্গল ছিলো না এগুলো এগুলো ছিল একদম রাস্তা ঘাটও এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি